হ্যাঁ আমার ধর্ম আমার স্বাস্থ্যসেবাকে অনেকটাই শিক্ষা দিয়েছে যেমন আমি প্রাণায়াম করি সকালবেলা উঠে হ্যাঁ ওটা করি তারপরে তো দৌড় আছে আছে হ্যাঁ এগুলো করে না আমি অনেক দিক থেকে বিশেষ করে মানসিক দিক থেকে আমি অনেকটা উপলব্ধি পেয়েছি তারপরে তো আমাদের যেমন ধনের আপনি যেমন বই পড়া যেমন একটা শুধু গল্প গল্পের বইও তো নয় এই আমাদের ধর্মগ্রন্থ যেগুলো গীতা আছে রামায়ণ মহাভারত এগুলো পড়লেও কিন্তু না আপনি একটা মানসিক শান্তি পাবেন হুম কিছুক্ষণ যদি টাইম দিয়ে পড়া যায় এইগুলো পড়ে মানে আমি অন্তত পেয়েছি যেটা আমি বলছি কে পেয়েছে আমি সেটা জানি না কিন্তু আমার দিক থেকে যদি প্রশ্ন করেন আমাকে যে প্রশ্ন করে আমি পেয়েছি সেটা আর এদিকে যেটা বলছেন যে মানে কী পদ্ধতিতে মানে ওষুধটা যতটা পারা যায় ওটাকে এড়িয়ে চলা শুধু ওষুধ খেলেই যে মানে শরীরে শান্তি আসবে কি কোনো কিছু ভালো হবে সেটা নয় হুম আপনি ওষুধ থেকে যতটা দূরে থাকতে পারবেন মনকে একটু মানে শান্ত দি মনকে বেশি চাপ দিলে হবে না নিজের উপরে হ্যাঁ একটু ওই মানে ধ্যান করতে হবে যেমন প্রার্থনা এই সব করলে শরীরটা ভালো থাকে